হ্যাঁ আমি স্ক্রাচ করে এক সময় একটা রামায়ণের সিনারি এঁকেছিলাম সেইটা আমার বাড়ির মধ্যে টাঙানো আছে কারণ সেই যে রাম সীতা আর লক্ষ্মণের দৃশ্য বনের মধ্যে একটা এঁকেছিলাম সেইটা আমি আজও ভুলতে পারিনি কারণ সেই নৈপুণ্য শিল্পর সাহায্যে আমার বাড়ির সামনে টাঙানো আছে এবং নানা রকম কিছু স্ক্রাচ করে তৈরি করার চেষ্টা করেছি শিল্প নৈপুণ্যের সাহায্যে আপনি আমার বাড়ির সামনে সাজাবেন এবং সেগুলি নানা রকম হাতের কাজে গড়ে উঠেছে এবং কীভাবে সেইটি গড়ে উঠেছে তাও আমি বুঝতে পারিনি শিল্প নৈপুণ্যের ইতিহাসের মাধ্যমে তার নৈপুণ্যের সাহায্যে আপনি কীভাবে আপনার বাড়ি সাজাবেন নানা রকম শিল্পর মাধ্যমে নানা রকম হাতের কাজ করে সেইটি বাড়ির সামনে টাঙিয়ে রাখলে খুবই সুন্দর লাগে হাতের প্লাস্টিক দিয়ে কত কিছু বানানো যায় তাছাড়া দেশলাইয়ের কাঠি যেটা আমাদের খুবই মূল্যবান জিনিস সেই সব দিয়েও কিছু না কিছু বানানো যায় তাই শিল্প নৈপুণ্যের ক্ষেত্রে আমি আমার বাড়ির দরজা এইভাবে সাজিয়ে তুলব যেক্ষেত্রে আমার চলার পথ খুবই সুগম হয়ে উঠবে এবং বাড়িটি খুবই সুন্দর লাগবে তাছাড়া নানা রকম ফাইবার দিয়ে কত জিনিস বানানো হয় যেটা আমাদের খুবই উল্লেখযোগ্য হয়ে ওঠে তাই চলার পথে নৈপুণ্যের হিসাবে আমার বাড়ি ঘর এইভাবে আমি স্ক্রাচ করে সাজিয়ে তুলব